হ্যাঁ আমি আমার পশুদের যত্ন নিই এছাড়া বাড়িতে আমার ঠাকুরমা আছে ঠাকুরদা আছেন মা আছেন আমার ভাইও আছে তারাও পশু পাখিদের যত্ন নেন আমি আমার বাড়িতে পশুদের রাখার জন্য আলাদা ঘর করা আছে সেটা আমার বাসা থেকে একটু আলাদা মানে একটু দূরে কারণ একেবারেই আমার ঘরের কাছে হলে পশু পাখিদের

গন্ধ গন্ধ আসে বাড়িতে পশু পাখির পরিবেশটা একটু অন্য রকম সেই জন্য তাদের আমার ঘর থেকে একটু দূরে ঘর করা আর পশুগুলোকে সময় মতো খাবার দিই মাঝে মধ্যেই পশু ডাক্তার মানে চিকিৎসক এনে পশুদেরকে চিকিৎসা করাই তারা সুস্থ আছে কি না পরীক্ষা করাই এইভাবে আমি পশুদের স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য চেষ্টা করি তাদের ঘরগুলো প্রতিদিন নিয়ম করে পরিষ্কার করি এভাবেই তাদের স্বাস্থ্যবিধি বজায় রাখা হয়